একি কলকাতার রাস্তাতে দেখছেন না দাদা সামনে একটা অ্যাকসিডেন্ট হয়েছে তো এখন রাস্তার মাঝখানে একটা ট্রাক উলটে পড়ে আছে মুশকিল হয়ে গেছে যে হ্যাঁ এই যতক্ষণ না ফোন করেছে যতক্ষণ পুলিশ আসবে প্লাস ওই পি ডাব্লু ডি র লোক এসে দেখবে দেখে ট্রাকটাকে সরাবে তবে যেতে পারবে এখন এক দিক দিয়ে গাড়ি চলছে শুধু একটা রাস্তা দিয়ে তারপরে বন্ধ না চলছে কিন্তু এক দিকের গাড়ি ছাড়ছে পাঁচ সাত মিনিট করে হ্যাঁ আবার এইটা খানিকক্ষণ পরে ছাড়বে একটু দেরি হবে দাদা এখন হুম হুম হয়েছে তো ভোরবেলা কিন্তু কেউ আসে নি সেই জন্যে আটকে পড়ে আছে এখনো হুম ও তো পিছলে গেছে মনে হয় কাউকে ধাক্কা টাক্কা মেরেছে কিনা হ্যাঁ কোনো লোকজন মারা যায় নি গাড়িটার ক্ষতি হয়েছে গাড়িটা উলটে পড়েছে আর দেখতে পান নি হুম সকালের দিকে হয়েছে কাছে একটা রিকশা ছিলো তার ওপরে পড়েছে রিকশাটাও ক্ষতি হয়েছে হুম যদি রাস্তা দিয়ে হ্যাঁ হুম হুম তাহলে যদি রাস্তাটা থেকে গাড়িটাকে সরিয়ে নেয় তাহলে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে পুলিশ এসছে অলরেডি লোকেশানে আছে ওরা দেখছে ক্রেন টেন ওই জে সি বি টেসিবি আনতে হবে সি বি এনে তুলতে হবে ঠিক আছে ওকে হুম